আমাদের সংস্কৃতিতে বিয়ের অনুষ্ঠানের একটি বিস্তৃত প্রভাব আছে অবশ্যই আছে যেমন আমাদের বিয়ের অনুষ্ঠান শুধু একটি অনুষ্ঠান নয় এটি দুটো পরিবারকে বুঝতে সাহায্য করে এবং এটি দুটো পরিবারের মধ্যে একটি সঙ্ঘবদ্ধ সম্পর্কের স্থাপন করে কিন্তু সেই কথার থেকে আমরা যদি বিয়ের অনুষ্ঠানের সুখকর কিছু দৃশ্যের দিকে জুড়ে যাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাব বিয়ের অনুষ্ঠানের প্রথমেই আমাদের গায়ে হলুদ হয় তারপর নানিমুখ হয় তারপর আমাদের বিয়ের অনুষ্ঠানে হিন্দুধর্মের বা বাঙালিদের বিয়ের অনুষ্ঠানে সাধারণত সাত পাকে ঘোরা মালাবদল সিঁদুরদান ইত্যাদি যাবতীয় রীতিনীতি হয়ে থাকে এছাড়াও আমাদের বিয়ের অনুষ্ঠানে পোশাক বলতে পাঞ্জাবি শাড়ি চুড়িদার ইত্যাদি বিভিন্ন ধরনের নকশা কাটা যাবতীয় জামাকাপড় দেখতে পাওয়া যায় পাঞ্জাবির উপর নানান ধরনের নকশা করা থাকে আমাদের বিয়ের অনুষ্ঠানে যিনি বর হন তার মাথায় টোপর থাকে তার ধুতি পাঞ্জাবি পরতে হয় এবং বউকে শাড়ি পরতে হয় বউয়ের মাথায়ও টোপর থাকে ইত্যাদি নানা ধরনের বিষয়বস্তু আমাদের বিয়ের সংস্কৃতিতে লক্ষ্য করা যায়